সুপ্রিয়াদি বলছেন তো আপনি তো আগে দুধ বিক্রি করতেন ও এখনও করছেন আচ্ছা আমার পাঁচ লিটার দুধ লাগবে না আমার পায়েসের জন্য পাঁচ লিটার দুধ লাগবে বুঝতে পারলেন আর ওই দুধ পুরো খাঁটি হওয়া চাই কিন্তু কেননা আমি আমি ঠাকুরের ভোগ রান্নার জন্য দুধটা নিচ্ছি আমার পাঁচ লিটার খাঁটি দুধ লাগবে পায়েস ভোগ রান্না হবে ঠাকুরের জন্য তা আপনি পাঁচ লিটার দুধ আমার বাড়িতে তাহলে পৌঁছে দেবেন না আমি গিয়ে আপনার বাড়িতে নিয়ে আসব যেহেতু

আচ্ছা

আচ্ছা আর তা তাহলে আপনি পরশুদিন আমার বাড়িতে পৌঁছে দেবেন পাঁচ লিটার দুধ সকালবেলায় একদম পৌঁছে দেবেন হ্যাঁ আর হচ্ছে তাহলে আপনি কত টাকা নেবেন আচ্ছা ঠিক আছে ঠাকুরের ভোগ নিয়ে ভোগের জন্য তো আপনি যা নেবেন আ্নাপকে তাই দেব তার জন্য নয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার বাড়িতে পৌঁছে দেবেন তার জন্য আচ্ছা আপনাকে তার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর পরশুদিন সময় মতো আমার বাড়িতে দুধটা পৌঁছে দেবেন